আমাদের ইন্ডোর খেলাগুলির মধ্যে আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে দাবা কারণ এই দাবা খেলাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণেই কারণ এই দাবা খেলাতে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বুদ্ধির খেলা হয় এই দাবা খেলাতে আর এই দাবা খেলে আমার অনেক কিছু মানসিক উন্নতও উন্নতিও হয়েছে এবং এই দাবা খেলার পেছনে আরও একটা আমার সবচেয়ে পিছনে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে যে আমার দাদা দাবা খেলতে ভালোবাসতো তো আমি আমার দাদাকে দেখেই এই দাবা খেলা প্রথম শুরু করি এবং দাদার সাথে দাবা খেলতে খেলতে যখন হেরে যেতাম তখন মনে হতো দাবা খেলার এই বুদ্ধিগুলো আমি কীভাবে কাজে লাগাবো আমি সবসময় মাঝে মধ্যেই ভাবতাম দাবা খেলা নিয়ে আর দাবা খেলার জিনিসগুলোকে নিয়ে আমি যত বেশি ভাবতাম ততো বেশি আমার বুদ্ধিটা ধীরে ধীরে খোলার দিকে মানে খোলার একটা জায়গায় যেত এবং এই এর পড়ে আমি আমার বোনের সাথেও দাবা খেলি আমার বন্ধুদের সাথেও মাঝে মধ্যে দাবা খেলে থাকি দাবা খেলাতে হারি বা জিতি সেটা বড়ো কথা নয় কিন্তু দাবা খেলাতে যেসব ধরনের চালগুলো চালানো যায় সেই চালগুলোতে অনেককিছু বুদ্ধির খেলা থাকে সেই বুদ্ধির খেলা দিয়ে আমরা অনেক কিছু জীবনের আমাদের জীবনের সঙ্গে অনেক কিছু রিলেট করতে পারি এইভাবে আমরা এই জন্য আমি আমার দাবা দাবা খেলাটা বেশি পছন্দ করি